বলুন

আচ্ছা ঠিক আছে ওটা হয়তো কোনো কারণের জন্য তবু লাগিয়ে দেবো কী অসুবিধা কী হয়েছিলো ও হয়তো কাটা ছিলো তার জন্যে হয়তো লিকেজ ছিলো হয়তো তার জন্যে হয়তো হয়েছে হ্যাঁ তাড়াতাড়ি ব্যবস্থা করবো কালকের দিকেই পাঠাবো হ্যাঁ এমনি কোনো তো সমস্যা নেই হ্যাঁ বলি এমনি কোনো তো সমস্যা নেই ওটাই তো আচ্ছা ওটা হয়তো কোনো কারণের জন্য লিকেজ ছিলো হয়তো বোঝা যায় নি ঠিক আছে

হ্যাঁ কালকে যাবো লাগিয়ে দেবো